আমার প্রিয় লেখক হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যিনি ব্যান্ডেলের বসবাস করতেন হুগলি কলেজিয়েট ইস্কুলে পড়তেন হুগলি ব্রাঞ্চ ইস্কুলে পড়তেন ওঁর মাতুলালয় হচ্ছে বিহারের ভাগলপুরে ওঁর গল্প আমি একটা পড়েছি মহেশ নামে ছোট্ট গল্প যেখানে ওঁর সহজ সরল ভাষায় যেটা প্রত্যেকজন মানুষ সবাই বুঝতে পারবে ওঁর ভাষা এতো সহজ এতো সরল কোনও ওর মধ্যে জটিলতা নেই ওঁর বই পড়ে অনেকে বুঝতে পারেন অনেকে জানতে পারেন উনি আমার প্রিয় লেখক ওঁর আমি অনেক বই পড়েছি